হ্যালো হুম আমি মোবাইল ঠিক করবো মোবাইল ইয়ে নেট চলছে না ভালোভাবে নেটওয়ার্ক ধরছে না কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না

চার্জ হচ্ছে না ও আচ্ছা

হুম না নিতে হবে

হুম ঠিক আছে হ্যাঁ